আমার এলাকায় বিভিন্ন কারুশিল্প হস্তশিল্প আছে যেমন তামার কাজ কাঠের কাজ মাটির কাজ তাছাড়াও কেউ হস রাখি কেউ উল দিয়ে কাজ করে যেমন তামার কাজের বিভিন্ন মাল কেনা হয় সেখান থেকে প্রত্যেক গৃহবধূ বাড়ির সব কাজ সেরে সেখানে সেই কাজ করে এই কাজ থেকে তামার কাজ থেকে হার চুরি কানের বিভিন্ন রকম তৈরি করা হয় যা বাজারে বিক্রি করা হয় এবং সেখান থেকে কিছু টাকা রোজগার করা হয় এই মাল কেনার জন্য ব্যাংকে কিছু লোন দেওয়া হয় সেখান থেকে ব্যাংক অল্প সুদে আমাদেরকে ভর্তুকিও দেয় এরকম বিভিন্ন শিল্প বিভিন্ন হাতের কাজ করে আমাদের এলাকার মেয়েরা খুব সুন্দরভাবে ঘর সংসার চালাতে পারে